পশ্চিমবঙ্গের লোকেরা তাদের গুরুত্বপূর্ণ জীবনের ঘটনা এবং মাইল ফলক উদযাপন বলতে আমি যা বুঝি তা হচ্ছে বিবাহ জন্মদিন এবং অন্নপ্রাশন বিবাহ যা হচ্ছে দুটি ছেলে ও মেয়ের মধ্যে সম্পন্ন হয় এতে পরিবারের সকলে উপস্থিত থাকে সবাই বর ও বধূকে মো উপহার দেয় বিবাহের নানা আচার অনুষ্ঠান থাকে সেটা পালন করা হয় সবাই নানান ধরনের উপহার দিয়ে তাদেরকে আশীর্বাদ করেন এবং সেখানে সব রকম খাবারের ব্যবস্থা থাকে এ খাবারের ব্যবস্থা থাকে এই প্রায় তিন দিন ধরে এই অনুষ্ঠান চলে এছাড়া অন্নপ্রাশন জন্মদিন সব পালন করা হয় অন্নপ্রাশনে বাচ্চাদের ছ মাস বয়সে প্রথম ভাত খাওয়ানো হয় এবং পরিবারের সকলের সামনে তাকে ভাত দেওয়া হয় এবং সব আত্মীয়রা মিলে তাকে আশীর্বাদ করেন এবং নতুন জামা এবং অলংকার উপহার দেন এছাড়া নানান ভুরিভোজ তো রয়েছেই জর্মদিনে পায়েস রান্না করা হয় কেক কাটা হয় সবাই খুব মজা করে দিনটি পালন করেন